হ্যালো আমি আজকে আপনার স্বাদবাহার রেস্টুরেন্ট থেকে কতকগুলি খাবার অর্ডার দিয়েছিলাম যেখানে ছিলো এক প্লেট বিরিয়ানি এক প্লেট চিকেন চাপ এবং এক প্লেট চিকেন স্ট্যু এবং চিকেন ননস্টিকি ইত্যাদি এবং সেই খাবারগুলির সঙ্গে আমি চাই আরও কিছু মিষ্টি খাবার অর্ডার করতে যেমন একটি আইসক্রিম আপনি এর সাথে চারটি আইসক্রিম রাখবেন এবং দুটি ভ্যানিলা এবং দুটি চকলেটের এবং একটি কেক রাখবেন একটি দুটি কেক রাখবেন একটি চকলেট কেক এবং একটি বাদাম কেক রাখবেন এবং এক প্লেট হালুয়াও দেবেন সাথে এই অর্ডারগুলি আপনি আমার সাথে যোগ করুন এবং যদি আরও আপনার কিছু মিষ্টি খাবার থেকে থাকে সেইগুলিও আমাকে একটু জানান আমি তারপরে আপনাকে বলবো আমি ওটি তার সাথে যোগ করতে চাইছি কি না তবে ওই তিনটি মিষ্টি খাবার আপনি আপনি আমার অর্ডারের সাথে যোগ করে দিন এবং আমার ডেলিভারিটি একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন